আমি একটা বেশ ভালো দাম দিয়ে বিছানা কিনেছিলাম বিছানাটা ইচ্ছা করেই একটু দামিই কিনলাম যাতে করে যে ভালো হয় কিন্তু দেখছি না বিছানাটা মোটেও ভালো নয় বিছানাটা কোনো নরমও নয় আর মাঝে মাঝেই দেখছি এক দিন দু দিন ব্যবহার করার পরেই দেখছি মাঝে মাঝে যেন শক্ত শক্ত ঢিলঢিল হয়ে রয়েছে একদম বাজে হয়ে গেলো আমার ওই বিছানাটা কেনা